আমার এলাকার প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে সবচেয়ে প্রিয় ও সম্পদ হলো আম আম আমাদের মালদা শহরে পুর বিখ্যাত মালদা শহর বিখ্যাত আমের জন্য আম থেকে আমরা অনেক অনেক কিছু যেমন আমের জুস হ্যাঁ আমের আচার ইত্যাদি জিনিস বানাই তা ক্ষেত্রেও আখ থেকে আখের আখের রস থেকে চিনি গুড় তৈরি করা হয় এবং প্রাকৃতিক সম্পদ থেকে আমরা অনেক কিছুই পেয়ে থাকি যার মধ্যে হলো খেজুরের খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয় হ্যাঁ এবং গাছের গুঁড়ো গাছের গুঁড়ো দিয়ে কাঠ তৈরি করা কাঠে কাঠের গুঁড়ি তৈরি করা হয় যেটা কয়লার ক্ষেত্রে অনেক কাঠকয়লা হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ এবং আমাদের আমাদের দৈনন্দিন জীবনে যেমন ঝাঁটা যেটা আমরা ব্যবহার করি সেটাও নারকেল গাছের পাতা দিয়ে তৈরি করা হয় এবং নারকেল গাছের ছাল দিয়ে আমরা অনেক সময় আমরা ধূপকাঠি তৈরি করে থাকি যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার হয় তা ক্ষেত্রেও আমরা প্রাকৃতিক থেকে অনেক কিছুই পেয়ে থাকি প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে এগুলোই আমার বলার ছিল